গাড়ি চালানোর জন্য সবথেকে দরকারি হল গাড়ির কাগজপত্র ব্লু বুক পলিউশন সার্টিফিকেট ইন্স্যুরেন্সের কাগজ এই তিনটি সব সময় নিজের কাছেই রাখার প্রয়োজন এছাড়াও নিজের নিরাপত্তার জন্য হেলমেট অবশ্যই রাখা প্রয়োজন হেলমেটের সঙ্গে সঙ্গে আরও কিছু যেমন ভালো জুতো অর্থাৎ শু নী গার্ড লেগ গার্ড এগুলো নিরাপত্তার জন্য খুব দরকার বাইকের ওভার স্পিড বিষয়টা সবথেকে বেশি মাথায় রাখা জরুরি কারণ আপনি যখন লং ড্রাইভে যাচ্ছেন তখন আপনার মধ্যে সব সময় এই চাপ থাকে তাড়াতাড়ি পৌঁচানো কিন্তু এতেই সব থেকে বেশি বিপদ হয় সকাল সকাল বেরিয়ে পড়ুন মাঝে মাঝে জার্নিতে গ্যাপ দিন আগের দিন পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখুন দেখা গেছে অধিকাংশ অ্যাক্সিডেন্ট আগের দিনের পর্যাপ্ত ঘুম না হওয়া একটা কারণ হিসেবে দেখা যায় আগের থেকে রুট ম্যাপ ঠিক ঠাক করে রাখুন শর্টকাট রাস্তার থেকে মে মেন রাস্তার মানে চালানোর দিকে নজর দেওয়া উচিত গুগল ম্যাপ সব সময় যে খুব বেশি নির্ভরযোগ্য সেটা নাও হতে পারে এই কয়েকদিন আগেই নিউজ পেপারে দেখলাম গু গুগল ম্যাপ দেখেই একজন যাচ্ছিল একটা একটা নির্মীয় নির্ম নির্মীয়মান সেতুর উপর দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে